আমি মাছ ধরার জন্য মানে ছিপ নিয়ে পুকুরে গেলাম একটা ভালো মানে একটা জায়গা নিয়ে গেলাম যেমন বালতি বালতিতে মাছ রাখবো বলে বালতিটা নিয়ে গেলাম একটা ছিপ নিয়ে গেলাম কীভাবে মাছ ধরবো একটু আটা জল দিয়ে ছানলাম নেে হাতের তেলে রেখে দিলাম ছিপটাকে দূরে চেলে দিলাম মাঠ খুঁচরাচ্ছে মাছগুলো ধরলাম একটা ছাড়া দুটো দুটো ছড়া তিনটে হয়ে গেলো মাছ ধরা মাছ ধরলাম মাছ ধরে বাড়িয়ে আনলাম যেমন দেখছি সব দিন তো আর মাছ পড়ে না একদিন হয়তো মাছ পড়লো না সেটা কী করলাম মাছটা পরলো না বলে বাড়ি এলাম এসে একটুকুনি আটা পুকুরতে ছড়িয়ে দিলাম দিয়ে তারপরে দেখছিলাম যে আটা ছড়িয়ে দিয়ে দেখি মাছগুলো বেশ খেতে আসছে খেতে এলে কী করলাম ওই জায়গাটা জাল নিয়ে জালটা হাতে রাখলাম দিয়ে জালটা নিয়ে ঝরে চেলে দিলাম খানিকটা মাছ পড়লো মাছ পরলে ওই মাছগুলো ঘরে এনে করা হলো এরকমভাবে মাছ ধরতে থাকি আর ভ্রমণ বলতে আমরা তো কোনোদিন নদীখালের রাস্তা যায়নি জানি না কেউ হয়তো গেল নদীখালের রাস্তায় তখন আমরা কী করি নদীখালের রাস্তায় যা যে যায় তার সাথে যাওয়ার চেষ্টা করি সাথে যাওয়ার জন্য সাথে গেলাম একটা জাল নিয়ে গেলাম বা একটা বড়ো মাছ ধরার জন্য ট্যাঙ্ক নিয়ে গেলাম নৌকা ছাদে থাকলো নৌকাতে উঠলাম ওইটা জাল ফেলতে থাকি জাল ফেলতে ফেলতে দেখলাম মাছ পড়ছে না নদীতে এরকম অনেক জায়গায় মানে অনেক জায়গারকম ফেলেছি পরেনি মাছ সে একেবারে ধারের দিকে গেলাম ধারের দিকে গিয়ে মানে ওই জালটা যখন ফেললাম দেখলাম অনেকটা মাছ হয়েছে মানে আমি বললাম নৌকোওয়ালাকে ম মাঝিকে আমি লুই মাঝি নৌকোওয়লাা মাঝি আপনি একটু ধার ধার দিয়ে যান আমি মাছ পড়ছে মাঝখানে মাছ পড়ছে না মাঝখানে আমি জাল ফেলবো না ধারেই ফেলবো আপনি ধার দিয়ে যান আর মাছ আমি ফেলি খানটা অনেকটা মাছ হলো ঘরে চলে এলাম তারপরে দেখলাম যে না মাছ পড়ছে অনেক নেশা হলো অনেকটা মাছ হল ট্যাঙ্ক ভরতে হয়ে গেলো তারপরে আস্তে আস্তে করে সেই মাছটা নিয়ে ঘরে চলে এলাম